আমার গান শুনতে খুবই ভালো লাগে আমি যখনই সময় পাই আমি তখনই গান শুনি আমি মাঝে মাঝে গান মাঝে মাঝে গান শুনি আর কাজ করি তখন আমার কাজটাই ভালোই আগায় আমি গুনগুন করে করেও নিজে নিজেও গান গাই আমাদের জাতীয় সঙ্গীত যেটা হলো জনগণমন অধিনায়কও জয় হে এটাই তবু আমি সেটা আমি যখন স্কুলে যাই স্কুলে যেতাম আগে তখন ওগুলো গাইতাম হতো আমি বাংলা হিন্দি সব কিছুই শুনি এখন নতুন নতুন গান বেরচ্ছে সেগুলোই শুনছি আমার পছন্দের গান দুই একটা বলি যেমন ধরুন এই ধরুন জিত প্রসেনজিতের গান এই ধিতাং ধিতাং ধিন তা নায় আ এখন বেরিয়েছে তারপরে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখানি গান বানাইসে এইরকম কিছু কত গান আছে